আমি আমার বাগানের গাছপালা সাধারণত আমাদের এখানের একটি নার্সারি রয়েছে সবুজ দ্বীপ নার্সারি এই নার্সারি থেকেই আমার বাগানের গাছপালাগুলি আমি সাধারণত কিনে আনি খুবই স্বল্প দামে এবং এখানের গাছপালা অত্যন্ত উন্নত প্রকৃতির এখানের গাছপালা অবশ্যই অনেক ভালো হয়ে থাকে তাই আমি এই সমস্ত বাগানের গাছপালাগুলি এখান থেকেই কিনে আনি এবং আমি উৎস ব্যবহার করি বলতে আমি বাগানের পেছনে অতিরিক্ত পরিশ্রম আমার করতে হয় না সেই এই সমস্ত নার্সারি থেকে কেনার জন্য তারাই সমস্ত গাছ রেডি করে দেন আমি শুধু লাগিয়ে দিই এবং একটু যত্ন করলে আমার গাছ অত্যন্ত সুন্দরভাবে বেড়ে ওঠে এভাবেই আমি আমার গাছের যত্ন করে থাকি